হ্যাঁ আমার জীবনে অনেক কিছুই বিজ্ঞান নির্ভর পরিবর্তন ঘটেছে যেমন আগে ইস্কুলের ফর্ম অ্যাডমিশান ফর্ম নেওয়ার জন্য আমাদের রোদে লাইনে দাঁড়িয়ে থাকতে হত কিন্তু এখন তেমন না এখন ঘরে বসেই আমরা অ্যাডমিশান ফর্ম ফিল আপ করতে পারি আগে ইলেকট্রিক বিল দেওয়ার জন্য আমাদের দাঁড়ি বা দাঁড়িয়ে থাকতে হত বাইরে কিন্তু এখন তেমন এখন আমরা ঘরে বসেই ইলেকট্রিক বিলও দিতে পারি আগে আমরা আগে শুধু বাইরে যেয়েই প্রোডাক্ট কিনতে পারতাম কিন্তু আমরা এখন ঘরে বসেই প্রোডাক্ট কিনতে পারি আমাদের আগে কাউকে যদি পয়সা পাঠাতে হত তাহলে চেক চেক দিতে হত বা ক্যাশ উঠিয়ে ক্যাশ দিতে হত কিন্তু এখন তেমন না এখন শুধু অনলাইনেই আমরা পয়সাটা ট্রান্সফার করে দিতে পারি আগে আমাদের যদি কিছু খেতে ইচ্ছে করতো তো আমাদের বাইরে যেয়ে খাবার নিয়ে আসতে হত কিন্তু এখন আমরা জোম্যাটো বা সুইগিতে থেকে অর্ডার করে জিনিস ঘরে জিনিস খাবারটা ঘরে নিয়ে আসতে পারি